আমি হচ্ছি মাঝবয়সী গোষ্ঠীর একজন আমি বয়স্কদেরও অনেক বুঝতে পারি এবং যারা এখনকার যুগের ছেলে মানুষ তাদের তাদেরকেও বুঝে রাখতে পারি আগেকার মানুষ ভাবে যে পরবর্তী যুগে তারা কতটা সঞ্চয় করতে পারবে কিংবা তারা কতটা এগিয়ে যেতে পারবে এইসব বিষয়ে কিন্তু এখনকার ছেলেমেয়েরা ভাবে যে কি করে নিজেদের জীবনকে আর উন্নতির দিকে ঠেলতে পারবে এবং আরও আরও অনেক কিছু নতুন নতুন কিছু গড়তে পারবে নতুন নতুন কিছু অ্যাপ খুলতে পারবে এইসব বিভিন্ন বিষয়ে আমি দুদিকটাই বজায় রেখেছি আমি বয়স্কদেরও বুঝতে শিখি তাদের কি ধারণা কি সব মতামত এবং এখনকার দিনের যে ছেলেরা তারা কিসব নিয়ে ভাবে এসব নিয়ে সম্বন্ধেও আমার অনেকটাই জানা আছে